আমার পাঁচটি তারিখ মনে আছে আঠাশ দুই উনিশশো অষ্টআশি আঠাশ আট দুহাজার তেইশ সাত দুহাজার দুই তিন তিন দুহাজার চোদ্দো আট এক দুহাজার পনেরো